হ্যাঁ বল হ্যাঁ ভালো আছি তুই কেমন আছিস এই চলছে বলছি শোন না বলছি কালকে এক জায়গা যাবি কাল তো রবিবার আছে চল কোথাও গিয়ে ঘুরে আসি চ না ঝড়খালির দিক দিয়ে ঘুরে আসি হুম তো বাড়িতে বলতে হবে না তো কীসে করে যাওয়া হবে হ্যাঁ বললে ছাড়বে কীসে করে যাওয়া হবে সেটা বল আচ্ছা আচ্ছা ঠিক আছে তো ওখানে তো অনেক কিছু আছে ওখানে সবাই পিকনিক করে অনেক কিছু অনেক রকমের জীবজন্তু আছে চ ভালো মজাও হবে ঘোরাও হবে আর সব কিছু দেখাও হবে হ্যাঁ ঠিক আছে তাহলে তিনজনে যাওয়া হবে হুম আনন্দও করবো ঘোরাটাও হবে সব কিছুই হবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আচ্ছা তো ঠিক আছে তাহলে ওই কথা রইলো তিনজনে যাবো গিয়ে অনেক ঘুরবো ফিরবো মজা করবো আর ওখানের চা বিরিয়ানি আরও যা হোক যা কিছু থাকবে ভালো পেলে তাহলে তিনজনে মিলে খাবো খেয়ে আনন্দ টানন্দ করে সন্ধ্যার আগেই বাড়ি চলে আসবো আচ্ছা হুম হুম